আমাদের প্রাচীন মধ্যযুগের ভারতের বিখ্যাত কিছু রাজাদের কথা বলতে গেলে মহারথী অশোকের কথা আগে মনে আসে উনি ছিলেন আমাদের ভারতবর্ষের একজন রাজা যিনি রাজত্ব যার রাজত্বকালে রাজার রাজত্ব বাড়ানোর জন্য অনেক রক্তক্ষয়ী যুদ্ধ করেছিলেন এ যুদ্ধে অনেক লোক মারা যায় সেই রক্তাক্ত যুদ্ধ দেখে তিনি সব ছেড়ে দেন এবং তিনি ধর্মীয় পথে এগিয়ে যান তিনি বুদ্ধ ধর্ম পালন করেন বুদ্ধ ধর্ম গ্রহণ করেন এবং তিনি মানুষের সেবার জন্য হসপিটাল তৈরি করেন বিশ্রামাগার তৈরি করেন পশু চিকিৎসার জন্য হসপিটাল তৈরি করেন এবং হচ্ছে রাস্তাঘাটও নির্মাণ করেছিলেন এছাড়াও আছেন আমাদের মোঘল যুগের শাহজাহান তিনি তার ওনার ভাইদের সঙ্গে যুদ রাজা হওয়ার জন্য ভাইদের সঙ্গে যুদ্ধও করেছিলেন করে রাজা হয়েছিলেন এবং পরে ওনার স্ত্রী মারা গেলে আমাদের এখানে তাজমহল তৈরি করেন আমাদের এই ভারতে তাজমহল তৈরি করেন এবং সেই তাজমহল হল আমাদের ভারতের সবচেয়ে একটা দর্শনীয় স্থান এছাড়া আমাদের আরও রাজারা আছেন যাদের কথা বলা যেতে পারে সিরাজদৌল্লা আছেন যিনি যার রাজধানী ছিল মুর্শিদাবাদ তিনি মুর্শিদাবাদে হাজারদুয়ারি নির্মাণ করেন এই হাজারদুয়ারি একটা দর্শনীয় জায়গা সেখানে বিভিন্ন পর্যটকরা আসে দেখতে এবং সেই পর্যটকদের দর্শনীয় স্থান হাজারদুয়ারিতে গেলে দেখা যাবে রাজ রাজারা যেসব অস্ত্র নিয়ে যুদ্ধ করেছিল সেসব অস্ত্র সংরক্ষণ করা আছে এছাড়া সে মানে যুদ্ধ যুদ্ধ করা বিমা যেটা কামান যুদ্ধ করা কামানও সেখানে আছে এবং বড় ঘড়ি আছে এগুলো আমাদের দর্শনীয় জিনিস আছে আমরা যে এসব রাজারা না থাকলে আমরা কোনোদিন জানতেই পারতাম না আমাদের যে এই ভারতবর্ষে কোনো দর্শনীয় স্থান আছে যেমন শাহজাহান করে রেখেছেন তাজমহল এ তাজমহলে আমাদের প্রচুর দর্শক দর্শকরা আসেন দর্শন করতে তেমনি মুর্শিদাবাদে এই হাজারদুয়ারি দেখতেও বিভিন্ন পর্যটকরা আসে বাইরের থেকে এবং দেখেন এই জন্য আমাদের ভারতবর্ষ এই বিখ্যাত হয়ে গিয়েছে